মানুষের জীবনে উন্নতির পথ কিন্তু শুধু বই নয় বিকাশের তা নির্ভর করে তার পারিপার্শ্বিক বিষয়কে জানা যে বিষয় শুধু একটা বই কিন্তু দিতে পারে না সেই বিষয়টা পরিপূর্ণতা দিতে পারে বিভিন্ন সংবাদপত্র তাহলে সেই সংবাদপত্রের মাধ্যমে আমি বিশেষ করে বর্তমান এবং আনন্দবাজার এইসময় পত্রিকা সব থাকতে আমার কাছে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে যে পত্রিকাগুলো শুধু পাঠ্য বিষয়কে নয় বিভিন্ন বিষয়কে অর্থাৎ দেশে বিদেশে খবরকে আমার সামনে তুলে ধরে এবং আমার জ্ঞানকে কি ভাবে সম্পূর্ণরূপে বিকশিত করে সেইদিক থেকে বলব শুধু বইই নয় বই একটা মানুষের জীবনে সাকসেস সফলতার কারণ নয় সেই সফলতা সম্পূর্ণ নির্ভর করে অন্যান্য বিষয়ের প্রতি সেই বিষয় হলো সংবাদপত্র যে সংবাদপত্র জীবনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে ভূমিকা আমার জীবনের ক্ষেত্র একইভাবেই গড়ে উঠেছে